বাচ্ছাদের আঁকা বা পেন্টিংয়ের মতো শিল্প শুরু করার জন্য সঠিক বয়স আমার মনে হয় ওরা যখন দু বছর বয়স থেকে পেনসিলটা বা পেনটা হাতে নেয় সেই সময় থেকে ওদেরকে শেখানো যেতে পারে কারণ ওই দু বছর বয়সে ওরা আঁকিবুকি করতে থাকে সোজা লাইনটাকে টানতে শেখে ঢেউ খেলানো লাইন টানতে শেখে একটা লাইনের পর আরেকটা লাইন দিয়ে ক্রস চিহ্ন দিয়ে দেয় কখনও টিক চিহ্ন দেয় এভাবে ওরা শেখে সেই সময় থেকে ওদেরকে যদি দেখানো যায় বা শেখানো যায় তাহলে অনেকটাই বেশি বাচ্চারা শিখতে পারবে ভালোভাবে জানতে পারবে কারণ ওই সময়টা বাচ্চাদেরকে যেটা জিনিস সেখানো হবে ওরা সেটাই শিখে যাবে সেটাই ওদের মনে থাকবে কারণ ওই সময়টা থেকে ওরা শিখতে শুরু করবে বা ওই সময় ওদের ধরার ক্ষমতাটা অনেক বেশি থাকে বোঝার ক্ষমতাটা হয়তো অতটা থাকে না কিন্তু যে কোনো জিনিসের ওরা ভালো ধরে নিতে পারে বুঝে নিতে পারে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি শিখে নিতে পারে ওই যে ওই সময় দাঁড়িয়ে যদি ওদেরকে দেখানো যায় একটা লাইনের উপর দাঁড়িয়ে আর একটা লাইনে আঙুল দিলে তখন সেক্ষেত্রে দুটো দুটো লাইন পাশাপাশি দিলে সেটা সমান চিহ্ন হচ্ছে সেটা তারা মনে রাখবে বা দুটো দুই চিহ্ন দিয়ে এঁকে দুই লেখে দুই ইংরেজির দুই লেখে সেটা কীভাবে সেটা থেকে একটা ছবি আঁকা যাবে একটা পাখি আঁকা যাবে ওগুলো যদি শেখানো যায় তাহলে ওরা খুব ভালোভাবে শিখতে পারবে কীভাবে গাছ আঁকা হচ্ছে কীভাবে বাড়ি আঁকা হচ্ছে এইগুলো যদি ওদেরকে শেখানো যায় ওই ছোট বয়স থেকে তাহলে ওরা যখন ছ বছর বয়স কাল এবং তারা অনেকটা বেশি শিখে যাবে এরপর দেখা যাবে যে ওটা যদি রং করতে বলা হয় কিন্তু পেন্টিং মানে সেখানে রং করতেই হবে তাহলে সেই রং যদি করতে দেয় ওই ছোট বয়সে বয়সে গিয়ে ওরা রংটা সেই একটা কাটা ঘরের মধ্যে করতে পারবে না কিছু ক্ষেত্রে ওরা সমস্যার সম্মুখীন হবে কিন্তু যখন ওরা দীর্ঘ দিন ধরে রং করতে থাকবে করতে থাকবে তখন দেখা যাবে ওরা খুব সুন্দর রং করছে এবং ওদের কোথাও রং বাইরে বেরোচ্ছে না এছাড়াও আমরা বড়রা হয়তো কিছু ক্ষেত্রে বুঝতে পারি না সেক্ষেত্রে ওরা বুঝতে পেরে যাবে যে কোন রংটার সাথে কোন রংটা দিলে গাছের রংটা আরো ভালো লাগবে গাছের রং সবুজ আমরা জানি কিন্তু কিছু ক্ষেত্রে গাছের পাতার অংশে একটু হালকা হলুদ সবুজ এ করতে হয় মানে গাছের পাতাটা যখন হালকা পেকে আসে সেই রকম করতে হয় সেক্ষেত্রে ওরা বুঝতে পারবে নিজেরা যে কোন রংটা দিলে ভালো হবে এর জন্য আমার মনে হয় বাচ্চাদের শেখার বয়স ওই দু বছর বয়স থেকে যদি ওদেরকে প্রথমে লাইন টানা তারপরে সমান চিহ্ন ঢেউ খেলানো চিহ্ন এইসব শেখানো যায় তাহলে ওরা খুব ভালোভাবে শিখে যাবে এরকম বড় বয়সে হচ্ছে আরো ভালো সিনারি শিখবে আরো ভালো পেন্টিং শিখবে সেটা তো আছেই কিন্তু আমার মনে হয় বাচ্চাদের ওই বয়সটা খুবই ভালো বয়স কারণ ওই সময় ওদের ধরার ক্ষমতাটা অনেক বেশি থাকে তাই ওই বয়স থেকে কোনো বাচ্চাকে পেন্টিং বা আঁকার মতো শিল্প শেখানো শুরু করা দরকার বলে আমার মনে হয়